আমার মনে হয় গায়কদের সাধারণ কিছু ভুল এক তো বেসিক্যালি তারা যে গান করে সেই গানগুলো করতে তাদের অনেক প্র্যাকটিস করতে হয় রেয়াজ করতে হয় কিন্তু তাদের কিছু নিয়ম নীতি তাদের মানতে হয় সেগুলো হচ্ছে যে প্রতিদিন গার্গেল করা তারপর গরম জল দিয়ে যে গার্গেল করা হয় সেটা প্রতিদিন করা সকাল উঠে রেয়াজ করা ঠান্ডা জিনিসটা অ্যাভয়েড করে চলা উচিত গলাটাকে সব সময় বাঁচিয়ে রাখতে হবে টক জাতীয় জিনিস যাতে নাই খায় সেটাই ভালো কিন্তু কারোর অভ্যাস থাকে খাওয়ার সেখানে তো কিছু কর নেই কিন্তু যাতে না খায় সেই দিকে একটু ধ্যান রাখা উচিত আর সব থেকে বেশি বড়ো জিনিস আজকাল যেটা আমরা টিভি বলো বা সোশ্যাল মিডিয়ায় যেটা আমরা দেখে থাকি যে বিভিন্ন রকম রিয়ালিটি শো হয় গানের সেই শোগুলোর মধ্যে অনেক সময় নিউকামাররা আসে তারা ভালো পারফরম্যান্স করেও তারা জায়গাটা করে নিতে পারে না সেই জায়গাগুলো তাদেরকে করে দেওয়া উচিত আমার মনে হয় যারা প্রচুর বছর ধরে এই লাইনে রয়েছে তাদের উচিত যে নিউকামারদের জায়গা করে দেওয়া তারা যাতে জিনিসটা প্র্যাকটিস করে আরও ভালোভাবে জিনিসটা রেক্টিফাই করে আসে কেন আমার যত দূর সম্ভব আমি মানে আমার জানা আছে যে অরিজিৎ সিং প্রথম যখন সারেগামাতে গিয়েছিলো তখন তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছিলো কিন্তু পরে সে নিজের গলার চেঞ্জিং করে সে আবার গিয়ে সেখানে উইনার হয় আজকে তো সে বিশাল বড়ো একজন সিঙ্গার নিজের নামও করেছে কিন্তু সবাই তো আর জন্মের থেকে সিঙ্গার হয় না হয়তো কিছু ব্লাড কানেকশানে বা যার বংশ পরম্পরায় হয়ে আসছে এক সময় দেখা যায় যে তার ফ্যামিলিগত সবাই সিঙ্গার কিন্তু সে সিঙ্গার হতে সে অন্য লাইনে যেতে চেয়েছে হুম তাকে হয়তো জোর জবরদস্তি করা হয়েছে কেউ তৈরি হয়েছে কেউ তৈরি হতে পারে নি তবে সবাই জন্মের থেকে সিঙ্গার হয় না তাকে তৈরি করতে হয় আর গান করতে গেলে নাচ করতে গেলেও যেমন অনেক হার্ড ওয়ার্কের দরকার হয় গান করতে গেলেও কিন্তু প্রচুর রেয়াজের দরকার হয় মানুষ মনে করে গানটা নাচটা খুব ইজি কিন্তু ততটাও ইজি না দূর থেকে দেখলে সবই ইজি মনে হয় কিন্তু যখন তাকে করতে হয় তখন বোঝা যায় যে জিনিসটা কতটা হার্ড ওয়ার্কিং করে রেকটিফাই করে নিজেকে শুধরে সেই জায়গাটা পৌঁছাতে হয় তো এই সামান্য ছোটো ছোটো ভুলগুলো যদি শুধরানো যায় তাহলে মনে হয় জিনিসটা অনেকটাই ভালো হয়